বাংলা ও হিন্দির মতন অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্কটাও অনেকটা জড়িয়ে আছে কারণ আমরা জানি বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে তাই সংস্কৃতর অনেক ভাষার সাথে বাংলা ভাষার মিল আছে তো সেই জন্য বাংলা এমন একটা ভাষা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের নানা রাজ্যে নানারকমভাবে বাংলাটা আমরা উচ্চারিত করে থাকি এছাড়াও বাংলা থেকে এমন অনেক ইংরাজি বেরিয়েছে যেগুলো ইংরেজির এখন অনেকটা উচ্চ পর্যায়ে আছে এছাড়া উড়িয়া আসামি ভাষা ত্রিপুরি ভাষা এগুলোর সাথে কিছু না কিছু জায়গায় বাংলা ভাষারও মিল পাওয়া যায় তবে আমাদের বাংলা ভাষাটা দুরকমের হয় একটা বাংলা ভাষা থাকে আমাদের পশ্চিমবঙ্গে আর একটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভাষাটা একটু বাংলা ভাষাটা একটু টানা টানা তবে বাংলা ভাষা এখন প্রায় জায়গাতেই চলছে বাংলা ভাষা নিয়ে অনেকে কথা বলছে অনেক জায়গায় অনেকে বাংলা ভাষা শিখতেও চাইছে তো বাংলাটা হিন্দির মতনই অন্যান্য অঞ্চলের ভাষার সাথে অনেকটা জড়িয়ে গেছে বাংলা ভাষাটা এখন সবাই প্রায়ই বলে থাকে তো বাংলা ভাষাটা নিয়ে এখন অনেকটা ভয় কেটে গেছে প্রতিটা মানুষের তবে বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে আমাদের যেহেতু আমরা একটা বাঙালি তো তো বাঙালি হওয়ার জন্য আমাদের বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা থেকেই যায় তো এছাড়াও বাংলা ভাষা নিয়ে আর সেরকম তো কিছু বলার নেই কারণ বাংলাটা আমাদের পশ্চিমবঙ্গের মান